এসি হচ্ছে দৈনন্দিন জীবনের খুবই একটি গুরুত্বপূর্ণ দিক আমরা প্রত্যেক ঘরেই আমরা এসি দেখে থাকি এবং এসির একটি প্রথমে অনেকগুলি ভালো দিক আছে তার মধ্যে রয়েছে এসির ঠান্ডা হাওয়া যা মানুষকে খুবই আরাম দেয়